গাছপালা দিয়ে যে সমস্ত আমার ফলের বাগানে ফল ধরে যেমন আমের সময় আম এবং জামের সময় জাম কাঁঠালের সময় কাঁঠাল এই সমস্ত সিজেনে ফলগুলো আমাকে কোথায় কিনতে হয় না ওই ফল দিয়েই আমার পরিবারের সমস্ত লোকজনের খাওয়া দাওয়া হয় এছাড়া কলার তো বারো মাসই পাওয়া যায় আমার বাগান থেকে সেই সমস্ত কলা দিয়ে আমার বাড়ির পুজো অর্চনা এবং বাড়ির ছেলে মেয়েরা বৃদ্ধ মা বাবা সবাই খান আমি যদি কিছুদিনের জন্য বাইরে যাই সেই সমস্ত বাগানের গাছপালাগুলোকে আমার বাড়িতে বাবা মা আমার স্ত্রী সব আমার মতনই যত্ন করেন এবং দেখাশোনা করেন সময়ে জল সার এছাড়া যদি কোন ওষুধ লাগে ওষুধপত্র আমার বাড়ির লোকজন দিয়ে যান এছাড়া সিজেনের সময় আমি বাড়ির বাইরে বেশি দিনের জন্য যেতে পারি না কারণ সিজেনের সময় যে সমস্ত সিজেনে ফল থাকে সেই সমস্ত ফল আমি তুলি এবং বাড়ির জন্য ব্যবহার করি